হ্যাঁ আমি এমন ধরনের বই পড়েছি যে বই থেকে আমি সত্যিকারের নতুন চিন্তার সন্ধান পেয়েছি সেটা হলো স্বামী বিবেকানন্দের বই কারণ মানুষ সবসময় সত্য পথে থাকে না বা ঠিক পথে চিন্তাধারা করে না মানুষের লোভ শিকার এগুলো অনেক বেড়ে যায় যেটা বাস্তবিক জীবনে মানুষের উপর অনেক ধরনের প্রভাব ফেলে কিন্তু আমি যখন স্বামীজির বই পড়েছি তার সমস্ত জ্ঞান আমি বুঝতে পেরেছি সে কোন পথে গেছে কী রাস্তা অবলম্বন করেছে সবকিছু সেখান থেকে নতুন ধরনের চিন্তাধারার সন্ধান আমি পেয়েছি কতটা তিনি স্থির মস্তিষ্কের ছিলেন এবং কী করেছেন ধ্যান করে মানুষকে সৎ যুক্তি দিয়ে সৎ শিক্ষা নিয়ে জীবনে অনেক দূর যাওয়া যায় এই শিক্ষা আমি সেখান থেকে পেয়েছি এবং মানুষকে দান করা উচিত সেই দান করে কখন যে আমরা তার কাছ থেকে কোনো কিছু পাব সেইটাকে কখনও আশা করা উচিত নয় মানুষকে ধ্যান দিয়ে বিশ্বাস করা এবং কোনো জিনিসের প্রতি মানুষকে বিশ্বাস করানো এইগুলো আমরা শিখেছি এবং হ্যাঁ আমি পাড়ার ক্লাবে যোগদান করেছি বইয়ের আবেদনে